আমি রবীন্দ্রভারতী থেকে যাদবপুর যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলাম কিন্তু ক্যাব দেরি করে আসার জন্য দেরি করে তার লোকেশন দেখাচ্ছে বলে আমি অন্য একটি জায়গায় চলে এসেছি কারণ আমার তাড়া ছিল তো আপনারা যদি দয়া করে সেই জায়গা থেকে আমাকে পিকআপ করতে পারেন তাহলে খুব ভালো হয় এখন বাজছে সাড়ে এগারোটা আপনারা যদি বারোটার মধ্যে চিড়িয়ামোড়ে আসতে পারেন তাহলে খুব ভালো হয় তাহলে আমি এই ক্যাবটি করেই আমার যাত্রা সম্পূর্ণ করব নতুবা আমাকে এই অর্ডারটি ক্যানসেল করতে হবে